হ্যালো কে বলছেন

হ্যাঁ পেতে পারেন না না রেট কম আছে

হ্যাঁ হ্যাঁ আপনি সব রকম মাল পাবেন তো আপনি কী ধরনের মাল চাইছেন একটু বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ আপনি এগুলো সবই পেয়ে যাবেন সব রকমের মাল পাবেন হ্যাঁ লটে লটেও নিতে পারেন আপনি ছয় ছ পিস ছ পিস করেও নিতে পারেন হ্যাঁ পাইকারি পাবেন হুম

হ্যাঁ সব রকম পাওয়া যাবে আপনি কবে আসবেন একটু জানিয়ে দেবেন ঠিক আছে